আমি মানসুদা বলছি নাগরতলা থেকে আমি একটা জামা কাটাতে চাই চুড়িদার

আপনি কীরকম ধরনের জামা কাটান একটু বলবেন এখন যেগুলো চলছে না নতুন স্টাইলিশ যেগুলো পরছে সবাই দেখেছি আমি ওই ধরনের কিছু তৈরি করেন ও বলছি আপনাকে যে ডিজাইনটা দেখাবো ডিজাইন মতো তৈরি করে দিতে পারবেন তো আপনার দোকানটা ঠিক কোন জায়গায় আমি নাগরতলা থেকে বলছি সেই দোকানের উপর তলায় ও আপনার কাছে কি যে জামার পিসগুলো না পাওয়া যায় অনেক দোকানে পাওয়া যায় তো আপনার ওখানে পাওয়া যায় কি আমি যেটা তৈরি করবো যেটা দেবো আপনার কাছে ওটা এক সপ্তাহের মধ্যে দিতে হবে আমাকে আমারটা একটু তাড়াতাড়ি করুন প্লিস এক্সট্রা টাকা ঠিক আছে আমি টাকা দিয়ে দেবো টাকা নিয়ে চিন্তা করবেন না আমার এক সপ্তাহের মধ্যে দিতে হবে আমি একটা অনুষ্ঠানে যাবো ঠিক আছে আমি তাহলে বিকালে আপনার কাছে আসছি বিকালে ঠিক কটার সময় খুলবেন ঠিক আছে ঠিক আছে